আমাদের পশ্চিম বর্ধমান পুরোটা মিশ্র ভাষা মিশ্র ভাষা নিয়ে আমরা এখানে থাকি যেমন আমাদের এখানে মুসলমান আছে তেমন নেপালি আছে বিহারি আছে গুজরাটি আছে এরকম পাঞ্জাবি আছে এখানে তো পাঞ্জাবিদের বিশাল বড়ো গুরুদুয়ারা আছে সেখানে নানানরকম আমরা সেখানে তাদের সাথে যেমন তাদের তাদের যা যা উৎসব পালন করি তার সাথে সাথে নেপালিদের যে নতুন বছর সেটাও সেরকমভাবে পালন করি মুসলমানদের যা যা আছে যেমন ঈদ ঈদ আমরা তাদের সাথে একসাথে সবাই মিলে পালন করি আবার তারাও আমাদের সাথে সব কিছুতে একসাথে পায়ে পা মিলিয়ে পালন করছে তাছাড়া এখানে বিহারিদের একটা বিশাল বড়ো জায়গা আছে তারা এখানে অনেক বিহারি এখানে থাকে তাদের নানানরকম তাদের নতুন বছর দোল তাদের ছট আমরা এখানে কিন্তু সব একসাথে পালন করি এখানে